আমি গিয়েছি বলতে অনেক জায়গায় গিয়েছি যেমন দীঘা পুরী টাটা এবং আরো অনেক জায়গা গিয়েছি সবথেকে ভালো লাগে আমার দীঘা দীঘায় কেন ভালো লাগে দীঘাতে খুব সুন্দর একটা আবহাওয়া যেমন সুমুদ্র সৈকত আর দীঘার সুমুদ্রের সাইডে যে যখন ঢেউগুলো আসে খুব সুন্দর অনুভূতি করি আর শঙ্করপুর শঙ্করপুর যে গিয়েছি শঙ্করপুর ঘুরতে গিয়েছি শঙ্করপুরটাও খুব সুন্দর খুব অনেক রকমের মাছ পাওয়া যায় যেমন সংকর মাছ পাওয়া যায় আর চিংড়ি তো বিখ্যাত আর লাল কাঁকড়া লাল কাঁকড়া খুব সুন্দর খুব সুন্দর খুব সুস্বাদু খেতেও খুব সুন্দর লাগে ওখানে সুমুদ্রের ধারেই এ সবাই মাছ ভাজে এ সেই সমুদ্রে র ঢেউ শঙ্করপুরের যে সুমুদ্রের ঢেউ চেয়ার নিয়ে বসে থাকি সুমুদ্রের সাইডে সেখেনে এসে মাছ ভাজা খাওয়া সুমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছে এ সেই অনুভূতি খুব সুন্দর তারপর দীঘার সৈকতও খুব সুন্দর দীঘার সৈকত আর সূর্যোদয় সূর্যোদয়টাও খুব সুন্দর ভোরবেলায় যে সূর্যোদয় ওঠে এ সৈকতপুরে এ খুব সুন্দর বেশ খুব ভালো লাগে আর আবহাওয়া তো খুবই ভালো